হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ আমাদের দোকানে তো অনেক ধরনেরই জুতো আছে আপনি এসে সেটা দেখতেও পারেন তো আমি অফার করবো যে নরম যে জুতোগুলো হয় যেমন ধরুন আমাদের

হ্যাঁ আমি তো ওটাই বললাম যে নরম জুতোও আমাদের দোকানে পাওয়া যাচ্ছে মানে পরে আরাম পাবেন মানে যেই আঘাতটা লেগেছে আঘাতটা কত জোরে লেগেছে আমাকে বলতে পারবেন ও আচ্ছা আচ্ছা আমি বলবো যে আমাদের দোকানে সবথেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে বাটা কম্পানির বাটা কম্পানির আছে আর একটা অজন্তা কম্পানির আছে আপনি যেটা নিতে চান নিতে পারেন বাটারটা হচ্ছে আড়াইশো টাকা অজন্তারটা হচ্ছে সাড়ে তিনশো টাকা দুটোই ভালো কিন্তু আপনি যেটা সু টাইপের তো হালকা নরম হয় না ওগুলো চপ্পল টাইপের হালকা নরম হয় তো ওই রকমই নিতে হবে আমি কোম্পানিটা আপনাকে এই কারণেই অফার করলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয় জিনিসটা ভালো হবে তো ওই জন্য বললাম আচ্ছা তো ওটার দাম আছে আড়াইশো থেকে তিনশোর মধ্যে হয়ে যাবে আমি তো আপনাকে আগেই বললাম না সু ওটাতে অসুবিধা হয় সু হয় না নরম যে চপ্পলগুলো হয় সে চপ্পলগুলো সাধারণত টাইপেরই হয় যেটা পরতে অনেক সুবিধা হয় আমি কি করে যাবো আমি দোকান ছেড়ে তো বেরতে পারবো না আপনি সময় মতো একবার আসুন এসে দেখে যান আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিয়ে যাবেন আমি দোকানেই আছি আপনি যখন পারেন চলে আসতে পারেন আজ তো আসতেই পারেন আর আমি যদি দোকানে নাও থাকি তো আমাদের তো স্টাফেরা থাকবে স্টাফেদের কাছ থেকেও এসে জেনে যেতে পারবেন আমি জানিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ সাত নম্বর অ্যাভেলেবেল আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওইরকম ধরনের জুতো তারা রেডি করে রাখবে আমি শুধু এসে একবারটি দেখে নেবেন হ্যাঁ ঠিক আছে